হ্যাঁ বলুন হ্যাঁ এখন আপনি যদি মানে কম দামে ভালো নিতে চান তাহলে আমি বলবো এই হিরো সাইকেলটা নিন এটা এখন মানে মার্কেটে ভালোই চলছে আর দামটাও কম হুম আপনি প্রায় এই দু বছর পুরো গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ আপনি কি সাইকেলটা গিফট করতে চান নাকি নিজে ব্যবহার করবেন হ্যাঁ নিজে ব্যবহার এটা ব্যবহার করা যেতে পারে হ্যাঁ তাহলে আপনি কবে আসবেন বলুন সেই রকম আমি তো জিনিসপত্র আনবো আমার দোকান তো বারোটার সময় বন্ধ হয়ে যায় কারণ আমি অনেক দূর থেকে যাই আপনি হচ্ছে দশটার সময় চলে আসবেন কালকেও আসতে পারেন আপনি ভালো বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে নাকি ওদিকে না আকাশ মেঘলা করে আছে বৃষ্টি নাও হতে পারে হতেই পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই দিন দেখা হচ্ছে তাহলে রাখছি